আমাদের সরকার থেকে নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেমন যারা অনেক গরীব ছিল যাদের থাকার জন্য বাড়ি ছিল না তাদেরকে সরকার থেকে বাড়ি দেওয়া দিয়েছে এবং যারা রান্না করার জন্য গ্যাস ছিল না যারা উনুনে রান্না করতো বাইরে থেকে কাঠ এনে তাদেরকে সরকার থেকে গ্যাস দিয়েছে এবং যাদের বাথরুম ছিল না তাদেরকে বাথরুম দিয়েছে আরও নানা রকমের অনেক সুযোগ সুবিধা যেমন হসপিটাল হয়েছে পাশাপাশি আগে যেগুলো ছিল না আবার স্কুল থেকে যেমন সাইকেল টাকা পড়ার জন্য অনেক রকমের জিনিস দেওয়া হয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক সুযোগ করে দেয় দিয়েছে আবার নানারকমের জিনিস যেমন